হুম বল রে অসীম এই তো কী আর করবো বসে আছি বসে বসে এই কিছু দিন তো ছুটি পেলাম ছুটিটাও তো গেল

না কাল তো রবিবার ছুটি আছে সাত তারিখে যেটা আছে সেটায় যেতে হবে হুম সাত তারিখে তো আবার বন্ধও তো ট্রেন টেন তো কিভাবে যাওয়া হবে সব কিছু ভাবছি ছুটির দিনে সেদিনে ভাবছি হচ্ছে যে ট্রেনে তো যাবো কলকাতা থেকে ট্রেনটা ধরলে তাহলে ভালো হয় ওই সকালে বারোটার দিকের লোকালগুলো রয়েছে ওটায় যদি যায় তো ভালো হবে ওইখান থেকে এবার দেখি বাড়ির কাউকে আসতে বলবো বা গাড়ি ভাড়া করতে হবে তা নইলে কিছু কী করা যায় বাস টাস তো চলছে না বন্ধ তো সবকিছু ওই তো বাড়ি থেকে স্টেশানেও কোনো পাশে যদি তোর ভাইয়েরা থাকে যাকে হোক দিতে ও দিয়ে আসতে বলতে হবে বাইকে করে তা নইলে গাড়ি ভাড়া করতে হবে দেখতে হবে কারণ বাস টাস তো কিছুই এই পাশেও চলছে না ওই পাশেও চলছে না হ্যাঁ সেটা করলেও হয় হ্যাঁ হ্যাঁ সেটা করলেও হয় তুই দেখ তুইও যদি ওপাশে কোনো গাড়ি পাস তো ভালো হবে আমিও দেখছি সেটাও একটা সমস্যা তাহলে আমি এখানে দেখছি কোথাও যদি পাই তো আমি যাওয়ার সময় এই দিক থেকে আমাকে নিয়ে তোর বাড়িটাতে চলে যাবো তোর বাড়ি তো যেতে পনেরো মিনিটের মতো সময় লাগবে এখান থেকে যেতে যেতে তোকে তাহলে রাস্তায় তুলে নিতাম চল তাহলে ওই কথাই রইলো হ্যাঁ যা হবে দুজনে ভাগ করে নেব টাকা ঠিক আছে